প্রিয় অভিনেতা হল সোহম আর অভিনেত্রী হল পায়েল এদেরকে আমার ভালো লাগে কারণ এদের দুজনকে একসঙ্গে বই করতে দেখলে আমার খুব ভালো লাগে আর এদের পোশেক পোশাক জামা খুব ভালো লাগে এদের চুলের কাটিং খুব সুন্দর লাগে আর এরা যে কোন বই করলে খুব হাস্যকর বা খুব মজা দেয় আর এদেরকে খুব দুজনকে মানায় সেই জন্য আমার খুব ভালো লাগে আর এদের মানে বইগুলো দেখলে না খুব সুন্দর সুন্দর বই করে আর এরা খুব হাস্যকর আর আমার খুব প্রিয় অভিনেতা বা নেত্রী হচ্ছে পায়েল আর সোহম আর ওই জন্য আমি ছোটবেলা থেকে এদের বই দেখি আর এদেরকে আমার খুব খুব ভালো লাগে